আমাদের এলাকায় বিভিন্ন ধরনের খেলা হয় সেটা অন্য রাজ্যের থেকে আলাদা হতেও পারে আমাদের এখানে বাচ্চারা বিকালে করে বা সকালে করে বউ বাসন্তী মাংস চুরি বিস্কুট দৌড় অঙ্ক দৌড় আঁকা প্রতিযোগিতা আরও নানা ধরনের বাচ্চারা খেলা করে তারপর বড়দের খেলা বলতে গেলে যেমন ফুটবল খেলা ক্রিকেট খেলা এইগুলো বিভিন্ন রাজ্যে বিশ্ব বিশ্ববিখ্যাত খেলা ফুটবল ক্রিকেট এসব খেলা বিখ্যাত আমাদের বিশ্বে এবং আমরাও ক্রিকেট ফুটবল খেলতে খুব ভালোবাসি গ্রামের ছেলেরা আমি ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি তাই আমি ছোটোবেলায় বাচ্চাদের সাথে অঙ্ক দৌড় অঙ্ক দৌড় বিস্কুট দৌড় বিভিন্ন খেলা আমি খেলেছি আমি ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো এবং স্কুলে এই সব প্রতিযোগিতা রাখা হতো যেমন অঙ্ক দৌড় বিস্কুট দৌড় বা দৌড়ানোর প্রতিযোগিতা নানা ধরন নানা ধরনের খেলা এসব খেলা বিশ্ববিখ্যাত খেলা এবং আমাদের এখানে বিকেলে গড়েও এসব খেলা প্রায় প্রত্যেক দিনই খেলা হয় আমার ভাই বোন সবাই খেলে এই খেলা বিশেষ করে বিকেলে বউ বাসন্তী খেলা হয় যে খেলাটা আমার পাড়ায় ভাই বোন সবাই মিলে খেলা করি ওই খেলা এবং আরও নানা ধরনের খেলা আমরা লুডো খেলি ক্রিকেট আমরা মাঠে খেলতে যাই আমাদের ভাই দাদাদের সাথে